হ্যাঁ শুভজিৎদা কী করছেন আরে আমিও তো ক্ষেতে ক্ষেত দেখে আমার যে কষ্ট লাগতেসে বৃষ্টি না হওয়া আর এই গরম বাইরে যাওয়ার জন্য আমার ধান ক্ষেতগুলো সব মইরেই গেলো সবজি ক্ষেতেরও একই হাল আপনার কী অবস্থা এদিকে বৃষ্টি হচ্ছে না আর অন্যদিকে বৃষ্টি হচ্ছে জলসেচ করেও কোনও লাভ হচ্ছে না আমি তো তাও কিছু সবজি লাগাইছি সবজিগুলার অবস্থাও হাল পরে তো দাম ঠিকঠাক পাবো না আপনার কি সবজি টবজি লাগাইছেন ও আর আমি সবজি কষছি কতগুলা এই বেগুন ক্ষেত লাগাইছি বেগুন গাছ তো লাল হয়ে গেসে এখন ভাবতেসিলাম যে আগুরে একটু মুলা ধইন্যা এগলা ফেলবো এগলার অবস্থাও তো শেষ হয়ে যাবে বৃষ্টির অভাবে দিনে দিনে যে হারে গরম বাড়তেসে গরমে স্বস্তিও পাচ্ছি না কবে যে একটু বৃষ্টি হবে হুম তাও তো আপনি সেচ করে ভালো জল দিতে পারেন আপনার সামনে নদী আছে আমার তো নদী দূরে না কারেন্টের বিলও তো যায় এই এমন কাজে তো সবজির দাম পোষাবে না হুম এবার কী বোরো লাগাবেন না কি বোরো ধান করবেন বোরো ধানের সময় বা আবার কী হয় দেখা গেলো যে ওই সময় আবার প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে না সামনে পূজা পূজার সময়ও আবার বৃষ্টি হইতে পারে সিজেনটাই চেঞ্জ হয়ে গেলো এইভাবেই চলতে হবে আমাদের সময়ের সাথে ঠিক আছে রাখি তাহলে